হাউসবোটের অভিজ্ঞতা বলতে গেলে নদীর ওপর ভেসে থাকা হাউসবোটে থাকার মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য নিবিড় অভিজ্ঞতা পাওয়া যায় আর সুবিধা অধিকাংশ হাউসবোটে আধুনিক সুযোগ সুবিধা থাকে যেমন খাবার শিতলিকরণ এবং অন্যান্য আরামদায়ক ব্যবস্থা আকর্ষণ বলতে সমুদ্র সৈকত বকখালি সৈকত অনেক পর্যটকের আকর্ষণের কেন্দ্র অবসর কার্যকলাপ বলতে নৌকা চালানো মৎস্য ধরন নদীর মাছ বাজারে বিক্রি করা ঘোরাঘুরি নদীতে এইসব খাবার স্থানীয় সিপুরের স্বাদ নিতে ভুলবে ভোলা যায় না পাকোড়া মাছ তরকারি বিশেষ জনপ্রিয় ভ্রমণের সময় হচ্ছে শীতকাল শীতকালে যাওয়া এখানে আদর্শ সময় এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ভ্রমণের পর্যটকে জায়গা